গান আমার খুব প্রিয় তার সাথে সাথে আমি গান গাইতে যেমন ভালোবাসি গান শুনতেও খুব ভালোবাসি এবং আমি গানের তালে তালে নাচতেও খুব ভালোবাসি বাড়িতে যখন আমি গান শুনি তখন আমি নিজের মধ্যেই গানটি গুনগুন করে গাইতে থাকি এবং নাচের ভঙ্গীও করতে থাকি গান আমি খুবই ভালোবাসি তাই আমি যখন আনন্দে থাকি তখনও গান শুনি এবং গান গাই ও আবার যখন আমি দুঃখে থাকি তখনও গান শুনি